হ্যাঁ বলুন ম্যাডাম কালী মন্দির দিদি তো বহু পুরোনো ঐতিহ্যপূর্ণ এখানে আমাদের নিয়মিত পুরোহিত আছে সকাল সন্ধ্যা অর্চনা হয় এবং বহু স্থানীয় ভক্ত এবং দূরের লোকও এসে সেগুলো দেখেন এবং খুব তারা আনন্দ পায়

হ্যাঁ আপনিও যদি আসেন এখানকার পরিবেশও আপনার খুব ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ আপনি আসুন খুব মনে খুব আনন্দ পাবেন শান্তি পাবেন এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জায়গাটা খুবই সুন্দর নিরিবিলি নির্জন জায়গা প্রাকৃতিক পরিবেশ মন্দিরের পরিবেশ চতুর্দিকে ফুলের বাগান এবং অন্যান্য গাছপালা আছে হ্যাঁ আপনার মানে মনে একটা যে আধ্যাত্মিক পরিবেশ যেমন হয় সেখানে এলে সেটা আপনি অনুভব করতে পারবেন চর্তুর্দিকে হ্যাঁ সেখানে লোকের জন্যে গেস্ট হাউস আছে এখানে সেখানে দূরের লোকেরা থাকতেও পারে এবং তাদের তাদের সেবারও ব্যবস্থা আছে ঠিক আছে ম্যাডাম নমস্কার